আমি পুরুলিয়া ভ্যালুস্টোর থেকে জামাটি কিনেছিলাম সেটি এমনিতে ভালো কিন্তু জামাটি একবার ধোয়ার পরই রঙ অনেকটা উঠে গেছে এবং জামাটির সেলাই খুবই খারাপ